উত্তর ভারত উত্তর ভারত আর পশ্চিম ভারত এর মধ্যে অনেক আলাদা আলাদা আছে আলাদা আলাদা মানে কী ওখানকার হচ্ছে উত্তর ভারতে যেরকম আছে আপনার মানুষেরা উত্তর ভারতে হিন্দি বলে হিন্দি বলে হ্যাঁ হিন্দি ইংলিশ কিছু বলে আর দক্ষিণ ভারতে বলে হ্যাঁ দক্ষিণ ভারতে যেরকম বাংলাও বলে হিন্দিও বলে ইংলিশও বলে ও তেলেগু বলে তেলেগুটা বেশি বলে তেলেগুটা বেশি বলে আর জামা কাপড়ের মধ্যে তেলেগুর মধ্যে কাপড়টা বেশি পরে আর ছেলেরা বেশিরভাগ এই লুঙ্গি টুঙ্গি এই সব বোর্ট ধুতি টুতি পরে আর দক্ষিণ ভারতের মধ্যে ওই উত্তর ভারতের মধ্যে উত্তর ভারতের মধ্যে ছেলেরা যেরকম ধুতি টুতি হ্যাঁ প্যান্ট তো পরে তবে লুঙ্গিও পরে কেউ আর ধুতি প্যান্টটা বেশি পরে প্যান্টটা বেশি পরে আর মহিলারা তা চুড়িদার হ্যাঁ চুড়িদার সালোয়ার কামিজ এসব মোটামুটি একটা দুটো শাড়ি পরে আর উত্তরবঙ্গে হচ্ছে নদী টদী সমুদ্র এই সব বেশি আছে আর তো আর দক্ষিণ ভারতের মধ্যে আছে সাগর টাগর সমুদ্র এই দিকে বেশি আর সাগর উত্তর ভারতের মধ্যে আছে যেরকম রাম মন্দির টন্দির আছে হ্যাঁ আর উত্তর ভারতের মধ্যে দক্ষিণ ভারতের মধ্যে আছে পার্টির যেরকম সিপিএম পার্টি বিজেপি পাটি এরা জায়গায় জায়গায় আছে